পশ্চিমবঙ্গে ব্যবসায়ী যারা ব্যবসা করে তাদের এক একটা নির্দিষ্ট টাইম আছে যেরকম সকাল ছটার সময় তাদের হাজির হতে হবে এবং বিকেল চারটের সময় তাদের বাড়ি আসতে হবে এবং মাসিক বেতন যখন দেওয়া হবে দু তারিখ বা এক তারিখ যেরকম নির্ধারিত করা থাকে সেরকম তারিখে তাদের মাসিক বেতন নিতে হবে এবং কোম্পানি আরও অনেক কিছু আমি যেরকম একটা কোম্পানিতে কাজ করতাম সেখানকার কোম্পানিদের কাজ করার সময় কিছু জামা ওদের দিত ওরা যা আমরা কাজ করতাম আমাদের পরে নিতে হতো এটা কোম্পানির নির্দেশ বুট দিতো বুটও পড়ে নিতে হতো আবার কিছু টুপি হেলমেট হাতের মোজা দিত আমাদের পড়তে হতো এবং কোম্পানির নির্দেশেইগুলো পরে কাজ করতে হবে সেটি আমরা পরে কাজ করতাম কোম্পানিকে মেনে চলতাম ম্যানেজারকে মেনে চলতাম এবং এ সেখানকার পরিবেশ ভালো করে রক্ষা করতে হবে যেরকম সেখানে পরিবেশে কোনো নোংরা রাখা যাবে না কোনো তার মানে কোনো কিছু করাই যাবে না ভালো করে কোম্পানির কাজ এবং নিয়ম মেনে চলতে হবে